বই এবং সিনেমা দুটি জিনিসের মধ্যেই আমার প্রিয় বিষয় হল একসাথ অ্যাকশন এমনই একটা বিষয় বা জেনরা যেটা আমি আমার সারা জীবন ধরে দেখতে পারবো মারামারি যখন হয় যারা দেখে আমরা অডিয়েন্স তাদের মনে একটি অন্য রকমের উত্তেজনা হয় আমি রিসেন্টলি একটি বই পড়েছিলাম জে কে রাউলিংয়ের লেখা হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হলোস পার্ট টু হ্যারি পটার এবং ভল্ডেমটের মাঝখানে যে লড়াই আর যুদ্ধটা হয়েছিলো সেইটি আমাকে আশ্চর্য চকিত করে রেখে দিয়েছে এবং এই রকম অ্যাকশান জেনরার বই আমি সারা জীবন একইভাবে পড়ে যেতে পারবো